সম্প্রদায়ের ছোটো মাঝারি আকারের কৃষি খামারগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কৃষকদের সর্বোচ্চ আয়ের জন্যে যার ফলে কৃষকরা এখন অনেক লাভবান হচ্ছে এবং রপ্তানির জন্য তারা তাদের চাষ করার দ্রব্যগুলি সেগুলো রাখতে পারছে এবং যার ফলে সেগুলিকে তারা ন্যায্য দামে বা সঠিক দামে বিক্রি করতে পারছে অনেক সময় কি হয় যে বিকিরণ কেন্দ্র বা উদ্ভাবন কেন্দ্র বা সেগুলোর খামার না থাকার জন্য অনেক সময় সেগুলো নষ্ট হয়ে যায় যা এটার জন্য হচ্ছে না এবং কৃষকরা লাভবান হচ্ছে